হ্যালো হ্যাঁ হ্যাঁ উবের থেকে বলছেন হ্যাঁ স্যার আমার আমি একটা এই ও ক্যাব বুকের জন্য আর কি ফোন করেছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা ওই একটু চিড়িয়াখানায় যাবো পরিবারকে নিয়ে বাড়ির লোকজন যাবে বাচ্চা টাচ্চা আছে তো ছজন সব মিলিয়ে হবে আপনার কতো হলে পারবেন ও ছজনে ছহাজার টাকা সে কি আর চারজন চারজন চারজন গেলে পাঁচ হাজার টাকা না এ এটা কী করে হয় তা দেখুন আমরা হচ্চে করে একেবারে গ্রাম্য একেবারে প্রত্যন্ত এরিয়া থেকে আপনি কম বাজেটের মধ্যে দেখুন একটু এই আমরা যাবো আজ কাল ফিরে আসবো কাল ফিরে আসবো হ্যাঁ আপনা আপনার খাওয়া দাওয়াটা আমরাই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না স্যার সে কী করে হয় আপনি ছজনে যদি ছ হাজার টাকা বলেন আর চারজনে যদি পাঁচশো এক টাকা করে বলেন তাহলে হবে কী করে আপ আপনি এক কাজ করুন পাঁচ হাজার টাকায় ছজন দু দিনের একটা এর এই এই এই ভাড়াটা নেওয়া যায় কি না দেখুন তাহলে স্যার বুঝতে তো পারছেন আমাদের আয় ইনকাম কম সেইভাবে পয়সা কড়ি হয়ে ওঠে না অল্প খরচের যাতে একটু বাইরের থেকে ঘুরে আসতে পারি হ্যাঁ স্যার না দূরত্বটা তো বেশি আর কোথায় না না না আপনার খাওয়া খাওয়া খাওয়া আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা বলছেন ও তাহলে ঠিক আছে আমি একটু জানাচ্ছি আপনাকে পরে হ্যাঁ এক মিনিট পরে জানাচ্ছি